আমি একবার বিরাটই কাজের সম্মুখীন হয়েছিলুম রান্নার ক্ষেত্রে রান্নার গ্যাস ওভেন ঠিক মতো ব্যবহার করতে জানলেও গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস যে ওই পাইপের মুখ দিয়ে বেরাতে পারে সেটা আমার জানা ছিলো না অনেকক্ষণ ধরেই একটা আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে গ্যাস বেরাচ্ছে গন্ধ উঠছে ঠিক বুঝতে পারছি না পেতে পেতে হটাৎ করে দপ করে ওভেন থেকে পাইপের গ্যাসের মুখটা জ্বলে উঠেছিলো এবং সঙ্গে সঙ্গে পাইপ সুদ্ধু জ্বলতে উঠ লেগেছিলো আমার খুব ভয় হয়ে গেছিলো আমি সমস্যায় পড়ে গিয়েছিলাম এবারে চেঁচাতেই সবাই এলো আমাকে বললো তাড়াতাড়ি করে একটা ভিজে চট ওতে ঢাকা দিয়ে দাও সঙ্গে সঙ্গে আমি দু তিনটে ভিজে চট এনে চাপা দিতে আগুনটা বন্ধ হলো এভাবেই আমি সেটাকে ঠিক করেছিলাম